আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখুন দিদি আমরা তো মানে খুবই চেষ্টা করছি যে চারিদিকে মানে টয়লেট করে দেওয়ার বা বাথরুম করে দেওয়ার যাতে মেয়েদের কোনো অসুবিধা না হয় এবার কী বলুন তো টয়লেটটা করে দিলে কী হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা তো সেখানকার লোকেদের দায় দায়িত্ব সেটাও তো করতে হবে তা সেটা অনেক সময় সেখানকার মানুষ করে না তবুও আমরা চেষ্টা করছি যাতে মানে মেয়েদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের টয়লেট যাতে পরিষ্কার থাকে যাতে তাদের কোনো রকম ইনফেকশান না হয় আর আম আপনার অভিযোগ আমি আমাদের স্বাস্থ্য দপ্তরে জানাবো ঠিক আছে তো তাদের সঙ্গে কথা বলে আমি দেখছি যে কী ব্যবস্থা নেওয়া যায় ঠিক আছে আপনার ওয়ার্ড নম্বরটা কতো বললেন আচ্ছা চৌদ্দ তো ঠিক আছে আমি আমাদের অফিসে কালকে আমি জানাচ্ছি যে চৌদ্দ নম্বর ওয়ার্ডে অভিযোগ আসছে যে ও ওখানকার বাথরুমের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যাতে মেয়েদের পথে ঘাটে বাথরুম করতে অসুবিধা না হয় বা তাদের কোনো রকম অসুবিধায় পরতে না হয় ঠিক আছে দিদি ও হ্যাঁ ঠিক আছে দিদি ধন্যবাদ আপনি অভিযোগ জানালেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমি দেখছি যতোটা চেষ্টা করা যায় আমি করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দিদি হ্যাঁ হ্যাঁ দা দিদি ধন্যবাদ